গ্রামীণ এলাকায় কেন কিছু কিছু ছেলে মেয়েদের স্কুলে পাঠানো হয় না সেই বিষয়ে অনেক কথা বলতে গেলে অনেক কথাই তার মধ্যে একটি বড় কারণ হল বাবা মার আর্থিক দিক থেকে সেভাবে পারে না উন্নত হয়ে স্কুলে পাঠাতে এবং সেজন্য অনেকরকম ব্যবস্থা এখন সরকার গ্রহণ করছে এবং তোমার বা পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাছাড়া গ্রামাঞ্চলে একটু যে জিনিসটা সবথেকে বেশিই লক্ষ্য পড়ে আমাদের বাল্যবিবাহ যেটার জন্য মানে মেয়ে ছেলে বা মেয়ে প্রায় বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে দেখা যায় যে পনেরো থেকে ষোলো বছর বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে বিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আঠেরো বছর পর্যন্ত অপেক্ষা করে তাদের স্কুল জীবনটায় মানে স্কুল জীবন শেষ করা হচ্ছে না তো তার জন্যই আরও হচ্ছে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো হচ্ছে না দিন উন্নতি হলেও এই জিনিসটা গ্রামাঞ্চলে খামতি থেকেই আছে